হ্যালো হ্যাঁ দাদা আপনি সত্য নারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে কথা বলছেন হ্যাঁ দাদা বলছিলাম আমাদের একটা অনুষ্ঠান আছে তো কিছু মিষ্টি দরকার ছিলো তো আপনাদের ওখানে থেকে অর্ডার করলে কি হোম ডেলিভারি পাওয়া যায় আচ্ছা হোম ডেলিভারি কর আমার এই এক সপ্তাহ পর একটা অনুষ্ঠান আছে তো আমরা সেই জন্য মিষ্টি হ্যাঁ আচ্ছা তো আমাদের হ্যাঁ তো আপনাদের হোম ডেলিভারির ক্ষেত্রে কেমন কেমন কী আছে একটু যদি বলেন তালে ভালো হয় আচ্ছা অ্যাডভান্স আচ্ছা চব্বিশ ঘন্টা আগে বললে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তালে হ্যাঁ পেমেন্টে পেমেন্টটা কী মোডে করতে হবে সেটা যদি আপনি একটু আমাকে জানিয়ে দেন তাহলে আচ্ছা হ্যাঁ

অ্যাড্রেসটা কীভাবে আমি পাঠাবো আচ্ছা আচ্ছা আমাদের অ্যাড্রেসটা আমি কীভাবে পাঠাবো আপনাদের তো হোম ডেলিভারি যেহেতু দেবেন তো আমাদের অ্যাড্রেসটাও তো আপনাদের লাগবে

হ্যাঁ হোম ডেলিভারের ক্ষেত্রে কি এক্সট্রা চার্জেস কিছু আছে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা ওকে ঠিক আছে ওকে রাখছি হ্যাঁ